হ্যালো আমি দীপালি গাঙ্গুলি বলছি আপনি কি ই করেন কেক কেক টেক কেক এযে তৈরি করেন হ্যাঁ আমার একটা ক দুই পাউন্ডের কেকের দরকার চকলেট চকলেট ফ্লে আরে ফ্লেবার দিয়ে বানাবেন চকলেট ফ্লেবার দিয়ে বানাবেন হুম না কতো দাম কতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে ডিম দিয়েই দেবেন জন্মদিনের কেক তো ডিম দিয়েই দেবেন আমার নাতির নাতির জন্মদিন হ্যাঁ আচ্ছা না না এখন এইটাই থাক পরে আবার যখন হবে দরকার পড়বে তখন আবার বলে ঠিক করবো হুম আর কতো দাম পড়বে কতো আচ্ছা ঠিক আছে আর আপনি কি ডেলিভারি দেবেন না আমার গিয়ে নিয়ে আসতে হবে আমাকে ডেলিভারি দিয়ে গেলেই সু আমাকে ডেলিভারি দিয়ে গেলেই সুবিধা হয় আ আমার মেয়ের কাছ থেকে পেয়েছি গ গড়িয়া আদর্শ নগরে থাকি আমি হুম বন্ধু বন্ধু মিলন ক্লাবের ওখানটায়

তিরিশ তারিখের ম তিরিশ তারিখে লাগবে পাঁচটার মধ্যে হুম হ্যাঁ হ্যাঁ আছে এখন এইটাই থাক অর্ডার দিয়েছি এরপরে আবার যখন হবে অনেক নাতি নাতনি তো তখন আবার নেবো আ আচ্ছা রা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ